ভারতের ইতিহাসের মধ্যে যেটা আমরা দেখেছি সেটা হলো হরপ্পা সভ্যতা এবং হরপ্পা সভ্যতার পরেই আমরা দেখতে পাই যে ব্রাহ্মণ সমাজ এবং সে ব্রাহ্মণ সমাজের মধ্যে দেখতে পাই যেটা যে সমাজের মধ্যে বেদ তৈরি করেছে করা হয়েছিলো এবং তারপরেও এসেছিলো হলো মুঘল ইসলামিক সেই সমাজ এবং সেই সময় অনেক বছর তারা রাজত্ব করেন এবং সেই রাজত্ব করবার পরে যিনি যে এসেছিলো তারা হলো ব্রিটিশরা এবং ব্রিটিশরা অনেক মানে বছর তার মানে হলো তার মধ্যে হলো দুশো বছর তারা রাজত্ব করেছেন এই সেই এ ভারতের ইতিহাসের মধ্যে আমরা দেখতে পাই যে তারা দুশো বছর রাজত্ব করার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে ওরা অনেক বেশি রাজত্ব করেছে এই ভারতের মধ্যে এবং তাদের মধ্যে এবং ঐতিহাসিক মুহুর্তগুলো যেগুলো আমরা দেখতে পেয়েছি পাচ্ছি এবং তার মধ্যে যেটা আমরা আরও একবার বেশি মানে বিশেষ বিশেষ যেটা স্বাধীনতা আন্দোলনের পিছনে কিছু নেতা যেমন ছিল আমরা দেখতে পাই গান্ধীজি এবং যিনি অনেক অহিংসা আন্দোলন করেছে নেতাজি নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরাম বসু এ সমস্ত নেতাদেরকে আমরা দেখতে পাই এবং সেই সেই স্বাধীনতা আমাদের হয়েছিলো ভারত য ভারত স্বাধীনতা পেয়েছিলো পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে এবং এই এই যে সংবিধান যেই সালে গৃহীত হয়েছিলো সেটা হলো আমরা দেখতে পাই যে জানুয়ারির ছাব্বিশে জানুয়ারিতে উনিশো উনপঞ্চাশ সালে এই সংবিধান গৃহীত হয়েছিলো এবং যেটা হলো ভারতের ইতিহাসের মধ্যে যেই সংবিধান গৃহীত হয়েছিলো উনিশশো উনপঞ্চাশ সালে এবং যেটা ভারতের মধ্যে একটা অনেক সুন্দর একটা বিষয় যেটা আমরা দেখতে পেয়েছি এবং যেটা আমাদের সংবিধানকে সুন্দর করেছিলো সে ছাব্বিশে জানুয়ারি আর যেটা আমরা দেখতে পাই যে এ আমাদের জানা রয়েছে এবং এই জিনিসটাই হলো সুন্দর একটা রূপ দিয়েছিলো ভারতের ইতিহাসকে এবং এই ইতিহাসই আমরা আমাদের আর সেই ভারতের ইতিহাসকে জানতে পেরেছি যেখানে আমরা দেখেছি হরপ্পা সভ্যতা ব্রাক্ষ্ম সমাজ এবং মোগল সেই ইসলামিক সেই সমাজ এবং ব্রিটিশের শাসন এবং এই শাসনের পরে আমরা দেখতে পেয়েছি যে এই ভারতের স্বাধীনতা হয়েছে এবং স্বাধীনতার পরে হলো কিছু আমরা সেই সেই স্বাধীনতার সেই মানুষগুজনকে দেখতে পেয়েছি যারা হলো এই আন্দোলনে আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছে